আমার ভ্রমণের পছন্দের জায়গা হলো সমুদ্র মন ও মন্দির এই দুটো জায়গা একসঙ্গেই পেয়েছি পুরীতে আমরা একদিন পরিবার মিলে ঠিক করলাম আমরা পুরীতে বেড়াতে যাবো যেহেতু সমুদ্র মন্দির দুটোই আমার পছন্দ ওই দুটো জিনিসই পুরীতে আছে প্রথমে গিয়ে আমরা সমুদ্রের কাছে গেলাম যেহেতু সমুদ্র আমার খুব প্রিয় জায়গা সমুদ্রের কাছে কি থাকলাম থেকে এবার আমাদের ঠিকও করা হলো যেহেতু আমরা ওখানে গিয়েছি কয়েকদিন থাকবো তাই আমাদের একটা ঘরের ব্যবস্থা করতে হবে তাই আমরা ঘর খুঁজতে এলাম ঘর খোঁজার পরে ওখানে থেকে কথাবার্তা শুধু ঘর তো নিলে হবে না ওর কাছে দেখতে হবে যেন আমাদের আমরা যেহেতু বাঙালি বাঙালি হোটেলটাও যেন ঠিক পাই কাছাকাছি একটা হোটেলের ব্যবস্থা করলাম পছন্দ হলো সেখানে আমরা থাকলাম তারপরে একদিন আমরা সমুদ্রে গিয়ে চান করতে গিয়েছিলাম গিয়ে কিছুক্ষণ বসে থাকার পরে দেখলাম তার যে উচ্ছ্বাস খুব সুন্দর হঠাৎ করে পিছনের দিকে তাকিয়ে দেখলাম একটা খুব বড় মন্দির দেখা যাচ্ছে সেখানে আমরা ঠিক করলাম যাবো গিয়ে দেখলাম সেখানে একটা জগন্নাথ দেবের মন্দির মন্দিরটা খুব সুন্দর সেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা তিন জনেই আছে দর্শন করলাম ঘুরলাম ফিরলাম এসে আবার পৌঁছালাম আমাদের বাসায় ওখান থেকে এসে খানটাকি থেকে আবার পরের দিন চলে গেলাম সমুদ্রে এইভাবে আমরা পরিবার মিলে বেশ একসঙ্গে ওখানে এক সপ্তাহ ছিলাম এইভাবে ঘুরেফিরে আমরা আবার এক সপ্তাহ পরে বাড়ি ফিরে এলাম